হ্যাঁ আমি অনেকবারই বাইক ইভেন্ট বা রেসে অংশগ্রহণ করেছি এবং সেখানে অভিজ্ঞতা বলতে সেরা অভিজ্ঞতা এবং সেরা মজা লাগে সেরা হাসি লাগে বাইক চালিয়ে আরেকটা অনুভূতি ফিল হয় আর কি একসাথে তখন দু চার হাজার বাইকার থাকবে সেই দু চার হাজার বাইকারের মধ্যে যখন রেস হবে কে আগে যাবে কে পিছনে যাবে কার গিয়ার ফেসে গেল কার ক্লাচ তার ছিঁড়ে গেল কার এক্সিলেটারের তার ছিঁড়ে গেল কার ব্রেক শ্যু ক্ষয় হয়ে গিয়েছে এসব জিনিস আর কি মজা লাগে অনেকজন আছে স্টার্ট দিতে গিয়ে হয়তো স্টার্ট বন্ধ হয়ে গেল পিক আপ টানতে গিয়ে গাড়ি বন্ধ করে বসে আছে গাড়ি এগোছে না চাকা ফেটে গেল চাকাতে কিল ঢুকে গেল এসব জিনিস হয় তো আমি যখন যাচ্ছিলাম আর কি তখন আমার হঠাৎ করে ব্রেক শ্যু ক্ষয় হয়ে গিয়েছিল ব্রেক মারছি তো ব্রেক লাগছে না এবং সামনের বাইকারকে গিয়ে দিলাম ধাক্কা এক ধাক্কায় সে উলটে পড়ে যায় এবং তার পরে একটু হাসাহাসি হয় হাসাহাসির পরে আবার উঠে আমরা আবার রেসে অংশগ্রহণ করি এবং খুব ভালোই লেগেছিল অভিজ্ঞতাটি সেরা অভিজ্ঞতা যাকে বলে এছাড়া যে কোনো বাইকিং ইভেন্ট বা সংগঠনে বা রেসে অংশগ্রহণ আমি করি ভালো লাগে বাইক চালাতে যেহেতু এবং রেস করতেও ভালো লাগে একসাথে যখন দশ পনেরো জন থাকবে